আমি কোভিডের সময় একটি ক্যাবে করে এক জায়গা যাচ্ছিলাম এবং কোভিড চলাকালীন প্রথমেই লক্ষ্য করলাম ক্যাবটি আসা মাত্রই দেখলাম যে ক্যাবের ড্রাইভারটি মাস্ক পরেছিলো না প্রথমতই ওকে আমি গাড়িতে ওঠার আগেই বললাম ড্রাইভার তুমি মাস্কটি পরো এবং ড্রাইভার তৎক্ষণাৎ মাস্কটি পরে নেয় এবং মাস্কটি ডা যখন ড্রাইভার পরে নেয় তারপরে আমি যখন গাড়ির গেটটি খুলে গাড়িতে উঠলাম তখন উঠে প্রথমেই চোখে পড়লো গাড়িটির সিটটি নোংরা এবং গাড়িটি পুরোই নোংরা এবং ধুলোয় ভর্তি এবং আমি তখন গাড়ি থেকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমার ব্যাগপত্র নিয়ে নেমে পড়লাম এবং সঙ্গে সঙ্গে পরিবহণ এজেন্সিকে ফোন করলাম এবং অভিযোগ জানালাম যে গাড়িটি কোভিড চলাকালীন কোনো ধোয়া হয় নি বা নোংরা পরিষ্কার করা হয় নি কোভিডের চলাকালীন সব সময়ই সতর্ক থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাই আপনি এই গাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং আমি এই গাড়িটাতে যাবো না দিয়ে আমি তখন সেই পরিবহণ এজেন্সিকে এই গাড়িটি বা ক্যাবেশ্ বিষয়ে অভিযোগ জানালাম